হ্যাঁ জয়িতাদি ম্যাডাম বলছেন বলছিলাম আমি কার্তিক ঘোষের মা বলছিলাম বলছিলাম আমি স্কুলের বিজ্ঞপ্তি পেলাম আপনাদের স্কুলে খেলা হবে তো এই খেলাটা কবে হবে বলছি আমার ছেলে পড়ছে তো ছেলেদের কি কি খেলা হবে আচ্ছা ম্যাডাম বলছিলাম যে কি কি নিয়ে যেতে হবে বলছিলাম যে বাচ্চাদের কি খেলানো কি শিখিয়ে দেওয়া হবে একবার দেখিয়ে দেওয়া হবে একশো মিটার দৌড়ে কি পঞ্চাশ মিটার যেয়ে আবার পঞ্চাশ মিটার ফিরে আসতে হবে না একশো মিটারই দৌড়াতে হবে ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি একদিন ওদেরকে দেখিয়ে দেবেন দেখিয়ে দিলে ওরা দেখতে পারবে আমিও দেখে নিতে পারবো যাতে আমাদেরও সুবিধা হয় তাদেরকে দেখাতে আর আপনি কি ব্যস্ত ছিলেন নাকি আপনাকে একটু কল করে বিজি করলাম না ব্যস্ত করলাম না তো ঠিক আছে ম্যাডাম এভাবে ওদের পাশে থাকবেন যাতে ওরা আরো বড়ো হতে পারে আর আপনাকে ফোন করলাম আপনাকে ব্যস্ত করলাম সেজন্য কিছু মনে করবেন না ঠিক আছে ম্যাডাম এখন রাখলাম তাহলে